পশ্চিমবঙ্গের প্রধান ধর্মগুলি হলো হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পুজো কালী পুজো মুসলিমদের শ্রেষ্ঠ উৎসব হলো ঈদ কুরবানি খ্রিস্টানদের শ্রেষ্ঠ উৎসব হলো বড়োদিন তারা এই সময় রাস্তাঘাট বাড়ি নানা রকম আলোয় সাজায় এবং সেখানে শুধুমাত্র সেই ধর্মের মানুষই উপস্থিত থাকে না হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকল ধর্মের মানুষ সেখানে হাজির হয় এবং একত্রে সেই উৎসবের আনন্দ ভাগ করে নেয় সকলের সঙ্গে সেই উৎসবের আনন্দ ভাগ করে নেয় এই উৎসবগুলিকে কেন্দ্র করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় হিন্দুদের পাঁচ দিন ধরে যখন দুর্গা পুজো অনুষ্ঠিত হয় তখন প্রত্যেক দিন নানা জায়গায় নাচ গান আবৃতি নাটক পালন হয় মুসলিমদের ঈদ কুরবানিতে নানা রকম প্রোগ্রাম হয় জলসা বসে খ্রিস্টানদের বড়োদিনে একে অপরকে বড়োদিনের শুভেচ্ছা জানাই কেক খাওয়ায় এইভাবে এবং নাচ গানের মাধ্যমে তারা বড়োদিন উৎসব পালন করে শুধুমাত্র খ্রিস্টানরাই বড়োদিন পালন করে না হিন্দু মুসলিম সবাই বড়োদিন উৎসব পালন করে এবং উৎসব পালন করে উৎসবে আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নেয় ছোটো বড়ো বুড়ো সবাই এই উৎসবে সামিল হয় সবাই সেখানে একসঙ্গে আনন্দ উপভোগ করে অনেক বাচ্ছা বাচ্ছা ছেলেমেয়েরা দুর্গা পুজো মুসলিমদের ঈদের ফাংশানে নাচ গান আবৃতি নাটক শিল্পকলার মাধ্যমে নিজেকে প্রকাশ করে যাতে তাদের পরবর্তীকালে তাদের পথ আরো সুগঠিত হয় এর ফলে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ বৌদ্ধ তাদের মধ্যে সমঝোতা বজায় থাকে বৌদ্ধদের বৌদ্ধ বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান হয় তারা সেখানে সামিল হয় এবং সেখানে তারা বুদ্ধদেবকে স্মরণ করে সেখানেও বুদ্ধ পূর্ণিমাতেও হিন্দুরা সামিল হয় হিন্দু মুসলিম সবাই একত্রে সামিল হয়